আমার স্কুলে লাইব্রেরি ছিলো আমি লাইব্রেরিতে গিয়ে গল্পের বইও আন আনতাম বাড়ির পড়ার বইও আনতাম কেন আমার সেইরকম সামর্থ ছিলো না আমি বই সেইরকম সব কিনতে পারিনি যার জন্য পড়ার বইও বেশিরভাগ পড়ার বইই নিয়ে আসতাম আর গল্পের বইও আনতাম গোপা ঠাকুমার ঝুলি গোপাল ভাঁড়ের তারপরে তোমার গল্প রাজারানির গল্প এসব নিয়ে এসে পড়তাম তা পড়ার বই এগুলোই বেশি আনতাম কেন সেগুলো পড়ে আমাকে তো পরীক্ষাটা দিতে হতো পরীক্ষায় পাস করতে টা তো হতো সেই জন্য ওই পড়ার বইটাই বেশি আনতাম